হ্যাঁ আমি পাঁচটা তারিখের কথা বলতে পারব প্রথম হচ্ছে থার্ড ডিসেম্বর যেটা আমার জন্মদিন ছিল খুব ভালো গে কেটেছে আর দ্বিতীয় তারিখ হচ্ছে তো পঁচিশে ডিসেম্বর যেখানে ক্রিসমাস ডে থাকে আমাদের আর ফ ফার্স্ট ফার্স্ট জানুয়ারি আমার ছেলের জন্মদিন আর ফার্স্ট জানুয়ারি তো নিউ ইয়ার সেলিব্রেট করাই হয় আর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন থাকে আর আমরা নেতাজির জন্মদিন পালন করি আর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পতাকা উত্তোলন করি আর এই পাঁচটা তারিখের কথা পাঁচটা তারিখের কথা আমার মনে আছে হুম আপনি এই পাঁচটা তারিখ পা পাঁচ তারিখে আমি খুব ভালোভাবে এনজয় করেছি সেলিব্রেট করেছি হু এটাকে করবেন